আমি আমার পরিবারের জন্যে যেসব স্বাস্থ্যকর খাবার রান্না করেছি তার মধ্যে হচ্ছে মিষ্টি ভুট্টা চিকেন স্ট্যু মাশরুম চিলি আর এ বয়েলড চিকেনটা বানাতে গিয়ে বানানো খুব একটা কঠিন নয় কারণ এটা খুব একটা সহজ পদ্ধতির মধ্যেই এই বয়েলড চিকেনটা বানানো যায় আর এই বয়েলড চিকেনটাকে খেলে খুব স্বাস্থ্যকর এবং খুবই শরীরে প্রোটিনের মাত্রা এটাতে অনেক বেশি পরিমাণে আছে যার ফলে এই চিকেন স্ট্যুটা সবার বাড়িতে প্রয়োজনীয় এবং খুব পছন্দের এই চিকেন স্ট্যুটা বানানো হয় চিকেনটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে আর এর মধ্যে কাঁচা সবজি দিয়ে আর লবণ নিজের স্বাদ মতো হলুদ আর অয়েল একদম চলবে না আর যার ফলে এটা সেদ্ধ করার পরে এই চিকেন স্ট্যুটাকে চার পাঁচটা প্রেশার কুকারে সিটি দেওয়ার পর কিছুক্ষণ রাখার পর এটার মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে আর লেবুর রস মিশিয়ে এটা পরিবেশন করা হয় আর এটা খেতেও যেমন সুন্দর আর এটা স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুব একটা খুব বেশি উন্নত আর বাচ্চাদের পক্ষে এই বয়েলড চিকেন খুবই উপকারিতা আর বয়স্ক মানুষদের মধ্যে এই বয়েলড চিকেন খুবই উপকারিতা কাজে লাগে